ফসলকে প্রভাবিত করছে জলবায়ু সবসময় ঠিকঠাক থাকছে না কখনও হচ্ছে বৃষ্টি কখনও হচ্ছে খরা তার জন্য অনেক সময় অনেক সময় এই ফসলটা খুব একটা ভালো ফলছে না তার জন্য তার জন্য ব্যবস্থা নেওয়া হবে যে ফসল রক্ষার জন্য জলনিকাশি ব্যবস্থাটা খুব একটা উন্নত করতে হবে যাতে ফসলে ফসল ঠিকঠাক ফলে বা ফসলে পোকা না ধরে সেইখানে সেখানে ওষুধ স্প্রে করতে হবে যাতে ফসলে পোকা না ধরে এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং রক্ষা করার ব্যবস্থা হচ্ছে সবসময় ফসলে জল দেওয়া বা নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক রাখা ওষুধ দেওয়া এগুলি ঠিকঠাক রাখলে তাহলে ফসল আরও ভালো ফলবে আর আর ফসল অনেক ভালো ফলবে এবং সবসময় আমাদের এখানে এই ফসল ফলানোর জন্য জলনিকাশি ব্যবস্থাটা কিন্তু খুব একটা ভাবে উন্নত নয় তাই এই জলনিকাশি ব্যবস্থাটাকে আরও উন্নত করতে হবে যাতে যারা ফসল ফলায় তাদের যাতে অসুবিধা না হয় আর এ কাজে সবাইকেই সাহায্য করতে হবে যাতে এই জলনিকাশি ব্যবস্থাটা আরও উন্নত হয়